হ্যাঁ দাদা বলছি আপনি জুয়েলার অফ জুয়েলার্স দোকানে ফোন লাগিয়েছি আপনার কাছে কিছু নতুন মডেলের জুয়েলার নিতাম কেন না নতুন রিলিজ হয়েছে তো কী কী আছে আপনার কাছে আমি তো কান্দি হোটেল পাড়া থেকে বলছি তো আমি গলার হার আর কানের দুল নিতে চাই

হ্যাঁ আমার ওয়াইফকে গিফট করব তার বার্থডে আসছে তাই

আচ্ছা তা চিনি আমি

তো সেটা আমি ওখানে গিয়ে আপনার সাথে ডিসকাস করে নিচ্ছি হুম বেশ তাহলে আসছি আপনার দোকান হুম বেশ